সংস্কৃতর ভাষা সম্পর্কে বা বাংলা ভাষা অন্যান্য ভাষার দ্বারা দ্বারা কীভাবে প্রভাবিত হয়েছে যদি বলতে চাই তাহলে ইংরাজি ভাষার সঙ্গে মুখ্যত যেমন ল্যাটিন ভাষার সম্পর্ক আছে এছাড়া ইংরেজি ভাষার সঙ্গে যেমন গ্রিক ফরাসি ভাষার সম্পর্ক আছে না পরবর্তীকালে বাংলা ও ইংরাজিতে অন্যান্য ভাষা থেকে অনেক শব্দ এসছে যেমন ধরুন আপনার আমরা বলি যেগুলো বলে থাকি আর কি বাংলায় বাংলা ভাষার নিজস্ব রূপে ব্যবহার হয় যেমন আমরা বলে থাকি আপিল এটা ইংরাজিতে অ্যাপেল নামে অ্যাপিল নামে এসেছে কিন্তু আমরা সংস্কৃত কথা পূর্ণ নির্বাচন লিখি না আমরা আপিল এইরম লিখি আপিল এই কথাটা লিখি এরকমই বিচারালয় পরবর্তী আমরা আদালত লিখি ঠিক আছে এই যে এই ভাষা এই যে শব্দগুলো এসছে যেমন ইংরাজিতে বেশিরভাগ শব্দ ল্যাটিন থেকে এসেছে ঠিক আছে সামান্য ধরুন মা কথাটি ইংরাজিতে হল মাদার যেটা ল্যাটিনে হচ্ছে মা মাদার মানে মতার থেকে এসেছে এটা সংস্কৃতে আবার মাতৃ শব্দের কাছাকাছি এরকম অনেক বাবা কথাটির ইংরাজি ফাদার যেটি ল্যাটিনে বাবাকে ফাদার বলা ফাদার বলা হয়ে থাকে মানে ইএটিইআর আর কি পাতের বলা ও বলা হয় সেটা সংস্কৃত পিতৃ শব্দের কাছাকাছি আর কি তো আমি ল্যাটিন এইভাবে পরস্পর ভাষাগুলো পরস্পর এত কাছাকাছি মানে এসছে তো আমি ল্যাটিন বা আরোই জানি না কিন্তু এরকমই পড়েছিলাম যে আরবরা বা রোমানরা রোমানদের মধ্যে অনেকবার যুদ্ধ বা সংঘর্ষ হয়েছিল পরস্পরের মধ্যে অনেকবার সম্মান রেখেছিল এই জন্য কিছু ল্যাটিন কথা আরবি ভাষায় আছে আর কিছু ধরুন আপনার আরবি কথা ল্যাটিনে আছে তবে এই সব ব্যাপারে বিশেষ কিছু জানি না যেহেতু আমি এ ভাষা সম্বন্ধে আর বেশি কিছু বলবো না